আমাদের এলাকায় যে আদিবাসী মানুষেরা আছে তাদের পছন্দ হলে তবে বিয়ে করে তাদের বিয়ের সময় তারা করে হাঠুর উপরে বেশ খুব সুন্দর কাপড় পরে তারা সিলভার এবং রূপার এবং জিনিস পরে মাথায় হচ্ছে পাতা এবং ফুলের তোড়া বাঁধে এটা হচ্ছে সামাজিক রীতি এবং সাংস্কৃতিক